আমি তো কোনো দিন তেমন ধরো আমি তো কোনো দিন সমুদ্রে যাইনি তাই বলতে পারবো না যে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পর সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ধরো ঘূর্ণি হ্যান ত্যান এইসব এরকম সমস্যার সম্মুখীন হয়নি কারণ আমি কোনো দিন সমুদ্রে মাছ ধরতে যাইনি ঠিক আছে এবার ধরো কিন্তু আমি দেখেছি যারা আর কি মাছ ধরতে যায় তাদের একটু আর্থিক অবস্থাও খুব খারাপ হয় এবার বলতে পারে এবার তারা যখন মাছ ধরতে যায় নদী সমুদ্রে হ্যানত্যান তাদের তাদের মাছ ধরার জন্য অনেক সরঞ্জাম লাগে ঠিক আছে যেমন ছিপ বড়শি হুইল হ্যানত্যান এইসব এবার তারা যখন মাছ ধরতে যায় আমি দেখেছি তারা নৌকা এই নৌকা বা বোট বা ধর বড়ো বড় জাহাজ হ্যানত্যান এইসব নিয়ে যায় সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যায় ঠিক আছে এবার তখন হচ্ছে ধরো যায় যখন তখন ওরা তারা মাছ ধরতে যায় ঘুর্ণিঝড়ের সম্মুখীন কী হয় ঘূর্ণিঝড় হয় আবহাওয়া খারাপ হয় এবার আমি অতটাও দেখিনি ঠিক আছে আমার যেটা মনে হয় যে তারা কীভাবে সম্মুখীন হয় অতটাও দেখিনি বা বলতে পারবো না কিন্তু এইটুকুনি বলতে পারি তারা সচরাচর যায় মাঝে মাঝে কিন্তু তাদের একটা ইয়ে আছে যে হ্যাঁ আবহাওয়া খারাপ হলে বা ঘুর্ণি ঝড় আসলে এই যে কীভাবে আর কি করা যায় যে ধরা যায় হুম সেরকমই বা সম্মুখীন থেকে বেরিয়ে আসা যায় কঠিন পরিস্থিতি থেকে কীভাবে কী মোকাবিলা করা যায় এইসব নিয়ে